গ্রামে ব্যবহার করা যেতে পারে এমন কিছু বৈদ্যুতিক জিনিস স্যালো মেশিন তার মধ্যে অন্যতম হলো স্যালো মেশিন পাওয়ার টিলার ঝাড়া মেশিন এবং আরও অন্যান্য জিনিসপত্র কারেন্টের মাধ্যমে ধান সাড়ানো হয় এবং জমিতে জল দেওয়ার কাজে বিভিন্ন ধরনের স্যালো মেশিন ও টুলু পাম্প ব্যবহার করা হয় যেগুলো গরমকালে হোক বা শীতকালে হোক অনায়াসে জমিতে জলের কাজে ব্যবহার করা যায় এই মেশিনগুলো পেট্রোল ডিজেল এ চললেও আমরা কারেন্টেও ছালানো যায়